যেহেতু আমি শহরে থাকি তাই এখানে পশু চিনি না তাই গ্রামের বাড়িতে পশু চিনি আমার মনে হয় তাই আশেপাশের আর যেখানে পশুদের বাজার হয় সেখান থেকে পশুদের কেনা যায় আমার কাছ থেকে তেমন আমার কাছে অনেক প্রাণী আছে যেমন হাঁস মুরগি ছাগল ভেড়া গরু আরও অনেক কিছু এবং তাদের গরু বড় হয় তাদের ছোট হয় তার অল্প দাম হাঁস মুরগিদের ওরকম যেই দাম হয় আমি এই পর্যন্ত কত উপার্জন করেছি আমি এই পর্যন্ত হাঁস মুরগি বিক্রি করে বা তাদের পাই অনেক অর্থ উপার্জন করেছি